আমাদের গ্রামের এলাকায় ভালো খবর বলতে কেউ টি ভিতে দেখায় না দেশ বিদেশের খবরগুলো শহরের খবরগুলো টি ভিতে দেখায় আমাদের এই এলাকার মানে গ্রামবাসীদের গ্রামের গল্পগুলো কেউ টি ভিতে দেখায় না আমাদের এখানে একটা তারা মন্দির আছে কত বড় অ অনুষ্ঠান হয় কত সুন্দর দেশ বিদেশের মানে লোক জমা হয় সেখানে দেখে কিন্তু এইগুলো কি আর টি ভিতে দেখায় দেখায় না কিন্তু শহরের কোন খেলোয়াড় কী করছে বা কোন সিনেমা আর্টিস্ট কী করছে না হচ্ছে সেইগুলো সারাদিন টি ভিতে দেখায় কোন মন্ত্রির খবর তাদের খবর শোনায় আমাদের এখানটা ভালো কিছু খবর এই রাজ্যের দেশের খবর কেউ টি ভিতে দেখায় না কিন্তু বে দেশ বিদেশের শহরের খবরগুলো ঠিক সবসময় টি ভিতে দেখায় আমাদের শহরের মানে পাড়া প্রতিবেশীর ভালো খবরগুলো এগুলো দেখালে আমাদের তো ভালো নাতি নাতনিরা বলবে হ্যাঁ আমাদের এইখানটার এই খবরটা টি ভিতে দেখিয়েছে ভালো খবরটা দেখায় তাহলে ভালো আর কি আর কি এইসব